হ্যালো বলছি কোথায় আছো তুমি আরে বেরিয়ে গেলে কথা হল না কিছু কাল তো রোববার ছেলে তো সবসময় ব্যস্ত থাকে অফিস যাবে এ যাবে একটু গড়িয়া থেকে গড়িয়া বাজার থেকে একটু মাছ নিয়ে আসার জন্য অন্তত এক সপ্তাহর মতো মাছ যাতে করে সেই বুঝে একটু দাম করে নিয়ে আসার জন্য অন্তত চার পাঁচ রকম একটু মাছ এনে ফ্রিজে রাখলে সবজিটা এখান থেকে নিয়েও আমি কর করে নিতে পারব কেননা কালকে রোববার আছে যেতে পারো হ্যাঁ ফ্রিজ আছে কোনও অসুবিধা নেই ও প্লাস্টিক দিয়ে আটকিয়ে টিফিন বক্সে ঠিক করে রেখে দেব কোনও অসুবিধা নেই হ্যাঁ তাহলে একসঙ্গে গেছ তাহলে একটুখানি কমও হবে কেননা একসঙ্গে যদি তুমি পাঁচ ছ রকম মাছ নিয়ে আসো তাহলে একটু কিছু কমও হবে একজনের কাছ থেকে ঠিকভাবে দেখে নিলে দেখো সেরকম সুবিধা পেলে একটু দেখে নিয়ে আসো কেন ছেলের অসুবিধা তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয় হুম তুমি বাজারে গিয়ে বাজারে গিয়ে দেখবে যে কি কি মাছ আছে সেই বুঝে তুমি আমাকে একটুখানি ফোন করো আমি বলে দেব যে হ্যাঁ এই মাছটা নাও ভালো হতে হবে হ্যাঁ ভালো ইলিশ পেলে একটু ইলিশ নিলে ভালো ইলিশ পেলে একটু ইলিশ নিলে ট্যাংরা মাছ নিলে আর যাইহোক একটু কাতলা মাছটাছ দেখে নিয়ে আসলে একটু ভালো পেলে কমের মধ্যে পেলে হুম হুম হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি হ্যাঁ একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করো দিলে আমাকে তো আবার ধুয়ে ঠিক মতন ফ্রিজে রাখতে হবে ঠিক আছে তাহলে রাখছি ঠিক আছে রাখছি হুম